আমরা যেহেতু গ্রামের মানুষ সেই জন্য ধান চাষ করতে ভালোবাসি সে ক্ষেত্রে আমি আর আমার স্বামী মিলে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই যে আমরা ধান চাষ করব এবং আমার শাশুড়ি মা আছেন তার কাছ থেকেও আমরা সিদ্ধান্ত নিই আমরা ধান চাষ করবো শীতকালে আমরা কিছু সবজি ব্যবহার করে থাকি এবং বর্ষার কালে আমরা ধান চাষ করি সেটা কি করে আমরা রোপণ করি প্রথমে অঙ্কুর অঙ্কুর করি ধানগুলোকে ভিজিয়ে নিতে হয় তাতে অঙ্কুর হয় তারপরে আমরা বিলে জমিতে গিয়ে লাঙল দিয়ে মাটি খুঁড়ি এবং অঙ্কুর হওয়া বীজগুলো মাটিতে ছড়িয়ে দিই তারপর আমরা মাটি পুঁতে দিই এরপরে অঙ্কুর থেকে বীজ বের হয় এরকম করে আমরা ধান চাষ করি